আমরা সরকারের স্বাস্থ্যসেবাতে যে সুবিধাগুলো পেয়েছি সেগুলো হলো প্রথমত স্বাস্থ্যসাথি কার্ড এই স্বাস্থ্যসাথি কার্ডের মাধ্যমে আমরা যখন কোনো অস্ত্রোপচারের কাজ করতে চাই তখন ওই কার্ড থেকে আমরা সুবিধা পেয়ে থাকি দ্বিতীয়ত যখন বাচ্চা আসে মায়েদের গর্ভে তখন থেকে বিনা পয়সায় তো সরকার সাহায্য করে তাদেরকে এবং বাচ্চা হওয়ার পরেও তাদের খাবার দাবারের জন্য একটা টাকা প্রদান করেন এবং যখন বাচ্চা প্রসবের সময় বিনা পয়সায় গাড়ির ব্যবস্থা করে দেন সরকার তাদেরকে হসপিটালে সুস্থভাবে পৌঁছে দেয় এবং যখন বাচ্চা হয়ে যায় তখন সেই গাড়ি করে আবার তাদেরকে সুস্থভাবে বাড়িতে পৌঁছে দেওয়া হয়